আমি আপনার এলাকার ক্রীড়াবিদদের দ্বারা বিজয়ী এবং ট্রফি অর্জন করছি আমাদের চার নম্বর স্কোয়াড বিজয়ী হয়েছিলেন এবং তারা ক্রিকেট খেলায় ট্রফি অর্জন করেছিলেন তাদের মধ্যে ভালো যে ব্যাটিং করেছিলেন তার নাম আভির মণ্ডল তিনি ওই ব্যাটিং করার জন্য একটি ট্রফি অর্জন করেছিলেন এবং তাদের খেলায় বিজয়ী পুরস্কার বা ট্রফি পেয়েছিলেন তারা আমাদের এই এলাকার চার নম্বর ওয়ার্ডের ভালো খেলার বা তাদের মধ্যে একটা যে কম্পিটিশন বা সেগুলো আমার দেখে খুবই ভালো লেগেছিল তাদের ওই খেলায় ব্যাটিং বা যে একটা অনুভূতি সেটা খুব আমার ভালো লেগেছিল তাদের ওই খেলা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম তাদের একটা যে ট্রফি তারা পেয়েছিল সেটা দেখেও আমার খুব ভালো লেগেছিল